আমাদের বাড়ির সবাই মাছ ধরতে যায় আমার বাবা যেতে হোক আমার দাদু যেতে হোক বাবার সঙ্গে আমি যেতাম বাবার সঙ্গে যেয়ে যেয়ে আমি মাছ ধরতে শিখলাম আমি ছোটোবেলার থেকে বাবার সঙ্গে মাছ ধরতে যেতে হবে শিখে এসেছি মাছ ধরা মাছ ধরতে গেলে বড়ো নদীতে যেতাম পুকুরে যেতাম বাবার সাথে মাছ ধরতে ছিপ ফেলা হতো দেখতাম কি কিভাবে ধরছে মাছ টা জাল ফেলে ধরছে সিট নিয়ে ধরছে আস্তে আস্তে শিখলাম মাছ ধরা আমি বড়দের কাছ থেকে অনেক নতুন নিয়ম শিখেছি মাছ ধরার ঘুর্ণে এড়ে মাছ ধরে ছিপ নিয়ে মাছ ধরে নদীতে জাল ফেলে মাছ ধরে ডোবাতে মশারি নিয়ে মাছ ধরে অনেকে নৌকা করে মাছ ধরে